বর্তমান যুগ বিজ্ঞানের যুগ এবং এই একবিংশ শতকে আমি কেন ভারতের অনেক ব্যক্তি বা ভারতের অধিকাংশ ব্যক্তি সোশ্যাল মিডিয়া বা সমাজ মাধ্যমের সাথে যুক্ত এই সমাজ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে রয়েছে যেমন ফেসবুক ইউটিউব হোয়াটসআপ ইনস্টাগ্রাম এছাড়া ইনশর্টস এছাড়াও অন্যান্য আরও বিভিন্ন ধরনের যোগাযোগ মাধ্যম রয়েছে যেমন টুইটার বা অন্যান্য এর মাধ্যমে আমরা শুধু আমি নয় দেশের বিভিন্ন মানুষই এর সাথে যুক্ত রয়েছে দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী থেকে বর্তমান সমাজে শিক্ষক শিক্ষিকা থেকে সাধারণ মানুষ চাকুরীজীবি প্রায় প্রত্যেকেই বা বেশিরভাগ মানুষই যুক্ত এর সাথে বর্তমান উন্নতির যুগে এর সাথে যুক্ত না হয়ে থাকলে আপনাকে পিছিয়ে পড়তেই হবে এই সামাজিক মাধ্যমের বিভিন্ন অংশগুলির মধ্যে আমি যেগুলির অংশ সেগুলি হলো ফেসবুক ইন্সটাগ্রাম টুইটার হোয়াটসআপ ও ইউটিউব এগুলির মাধ্যমে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস বা বিভিন্ন খবর জানতে পারি এছাড়াও প্রতিদিনের সংবাদ ছাড়াও আমি অন্যান্য বেশ কিছু বিনোদনমূলক জিনিসের খবর পাই তাই আমি এগুলি ব্যবহার করি এছাড়াও এগুলিতে আমি আমার ছবিও পোস্ট করি কারণ আমি যেহেতু কিছুটা ভ্রমণ প্রিয় তাই বিভিন্ন জায়গার ছবি পাহাড় থেকে সমুদ্র বা বিভিন্ন জায়গার সংস্কৃতি আমি সোশ্যাল মাধ্য মিডিয়ায় বা সামাজিক মাধ্যমে পোস্ট করি যাতে সকলে এর থেকে জানতে পারে বিভিন্ন দেশের সমাজ সংস্কৃতি ও বিভিন্ন এমন কী শুধু শহরের নয় গ্রাম্য সংস্কৃতি পিছিয়ে পড়া মানুষজনের সংস্কৃতি বা শিক্ষিত সংস্কৃতি বিভিন্নভাবে তাদের জীবনযাত্রার বিষয় সম্পর্কে জানতে পারে সকলের তো আর সব জায়গাতে যাওয়ার সামর্থ্য থাকে না তাই আমি যেই জায়গাগুলো ঘুরতে পারি সেই জায়গার মানুষের ছবি ও তাদের সংস্কৃতি সমন্ধে তথ্য প্রদান করতে পারি এর মাধ্যমে শুধু তাই নয় আমার ইউটিউবের ও ফেসবুকের ব্লগ চ্যানেলের মাধ্যমে আমি মানুষের জীবনযাত্রা রুচি খাদ্যাভাস তাদের আচার আচরণ শিক্ষা সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে আমি জ্ঞাত করতে পারি এর সাহায্যে মানুষকে বেশ কিছুটা উপকৃত হয় এবং তারা আমাকে তাদের প্রত্যুত্তরে বা ফিডব্যাক দিয়ে জানাই কমেন্ট সেকশানে যার দ্বারা আমার ফলোয়ার্স ধীরে ধীরে বেড়ে চলেছে এবং মানুষের চাহিদাও বাড়ছে তারা আমাকে বিভিন্নভাবে সাজেসান্স বা দিয়ে জানায় যে তাদের কোন কোন জায়গা বা কোন কোন জিনিস দেখার ইচ্ছে রয়েছে আমি সেইভাবে সে স্থানগুলো বা সেই জায়গার ছবি গুলো যাতে দিই এবং তাদেরকে সেই তথ্য দিয়ে সাহায্য করতে পারি এছাড়াও বড়ো বড়ো বিভিন্ন প্লেয়ার বা খেলোয়াড়দের কিছু ইন্টারভিউ তাদের সাথে মিশা ছবি ও আমি দিয়ে র থাকি বা রয়েছে তাদের মানসিকতা তাদের জীবনযাপন সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে থাকি যাতে মানুষ তার থেকে অনেক উপকৃত হয়েছে এবং এই বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন প্লেয়ার বিভিন্ন ছবি বা বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য ইত্যাদির দ্বারা আমি আমার সোশ্যাল মাধ্যম বা সামাজিক মাধ্যমকে সমৃদ্ধ করেছি এবং মানুষও কে বেশ কিছু উপকৃত হয়েছে